কাছাকাছি শিল্প সরবরাহের দোকান বলতে এখানে বেকারির দোকান আছে আর এখানে বেকারি ছাড়া কোনো কিছু পাওয়া যায় না আর অন্য কিছু কিনতে হলে বাইরে যেতে হয় আর আমার প্রিয় হচ্ছে যে শিল্পগুলো কুটির শিল্প কুটির শিল্পের মধ্যে ওই যে উলের যে হাতে সোয়েটার বোনা সেগুলো হচ্ছে যে লাগে আর তার জন্য প্রয়োজন হয় উল আর কাঁটা